রাজ্যে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার কিছু উপায় হিসেবে মানুষ আমাদের রাজ্যের মানুষরা সাধারণত কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল দক্ষিণেশ্বর কালীঘাট ও অন্যান্য আরও স্মৃতিসৌধতে যান জাদু জাদুঘর আছে আরও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করতে আরও যান এবং তা তথা পাহাড় হিসেবে শুশুনিয়া পাহাড় জয়চন্ডী পাহাড় এখানে তারা পরিদর্শন করতে আসেন এবং সমুদ্র হিসেবে তারা দীঘাতে গিয়ে তাদের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে তারা অগ্রসর হয়ে থাকে